আমি যদি কোনো দিন সুযোগ পাই তাহলে আমার রাজ্যের শিল্পশৈলীগুলি আমি অন্য দেশকে দেখাতে চাই কারণ আমার এখান থেকে যে মুড়িটা তৈরি হয় ম্যানুফ্যাকচারি করে সেই মুড়ির কোয়ালিটি ভালো সেই মুড়িতে শুধু লবণ জল ছাড়া আর কোনো দ্বিতীয় অকশন থাকে না কোনো কিছু মিশ্রিত হয় না কিন্তু অন্য জায়গার মুড়িগুলো লবণ জল তো দেয় তার সঙ্গে ইউরিয়া হাইড্রো আপনার শ্যাম্পু এগুলো মিশিয়ে বিক্রি হয় সেগুলো মানুষের সাজানো কলে ওটা মানুষের চমকদার দ্রব্য বলে মনে করি কিন্তু যদি হাতে তৈরি নুন লবণ জলে তৈরি জিনিসটা খান মনে হয় খুব উপকৃত হবে